আমি রিসেন্ট গেছিলাম কলকাতাতে একটা ইন্টারভিউ ছিল তো সে মানে ফেসবুক থেকে আমি খোঁজ পেয়েছিলাম তো ওখানে গেছিলাম আমরা তিন বন্ধু মিলে ইন্টারভিউ দিতে আমি ছিলাম আর আমার দুটো বন্ধু ছিল তো ওখান থেকে ইন্টারভিউ দিয়ে প্ল্যানিং ছিল কি আমাদের পিসির বাড়ি যাবো ওখানে গিয়ে থাকবো একদিন তারপরে চলে আসবো তো আমরা আসানসোল থেকে ট্রেন ধরি ব্যারাকপুরে নামি দিয়ে ওখান থেকে যাই অটো করে ইন্টারভিউতে দিয়ে ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে আমাদেরকে বলেছিল কল করতে তো আমরা ঠিক অ্যাড্রেসে পৌঁছে গেছি কিন্তু তাও পাচ্ছিলাম না দিয়ে আমরা কল করি তারপর কল করেই যাচ্ছি করেই যাচ্ছি কল ধরছে না প্রায় এক দেড়শো বার কল করে নিয়েছি তাও ধরে না দিয়ে তারপর আমরা দমদম যাওয়ার জন্য বাসে চেপেছি তো দমদম স্টেশন জাস্ট ঢুকবো তার আগেই আবার দেখি ফোন করেছে ফোন করে বলছে কি হ্যাঁ তোমরা কোথায় আছো চলে আসো ইন্টারভিউ দিতে তো আমরা তখন বললাম আমরা তো চলে এসছি স্টেশনে আর কি করে আসবো ইন্টারভিউ দিতে তো আমাদেরকে তখন বললো ঠিক আছে দেন তাহলে আপনারা ঘর যান ঘর গিয়ে আমাদেরকে ফোন করুন ফোন করে পরে অনলাইনে আপনার করে দেবো তো ওখান থেকে আমরা তারপর পিসির বাড়ি চলে যাই শিয়ালদা শিয়ালদাহ থেকে রোড ট্রেন ধরে যাই তো পিসির বাড়িতে গিয়ে এক দুদিন থাকলাম ঘুরলাম ফিরলাম ওখানে জায়গাগুলো দারুন সুন্দর জায়গা গাছপালা ভর্তি ওখানে অনেক দিয়ে তারপর আমরা ঘর আসি ঘর এসে পরে যখন ফোন করি দিয়ে আমাদের কাছ থেকে সব ডকুমেন্ট নেয় আর আমাদের বলেছিল এক দুদিনের মধ্যে জয়েনিং লেটার চলে আসবে ইমেলে তো আমরা ঠিক আছে দিয়ে তারপর আমাদের কাছ থেকে টাকা নেয় তো আমরা টাকা দিয়েছিলাম দিয়ে টাকা দেওয়ার পর আমাদের আর ফোনও ধরে না কিছুই ধরে না আর মানে ব্লক করে দিয়েছে আর ধরেও না কিছুই না